আমি সত্যিই কোনো বড়ো মাছ কখনও ধরার আশা করিনি কারণ আমি শহরে বাস করি কিন্তু গ্রামের বাড়িতে মাঝে মাঝে যেতে হয় তো সেখানে আমাদের গ্রামের বাড়িতে একটা পুকুর ছিলো সেই পুকুরে আমার শাশুড়ি মা ছিপ ফেলে মাছ ধরে ওঁকে মাঝে মাঝে পুকুরে মাছ ধরতে দেখেছি তখন আমারও ইচ্ছা হলো একটু মাছ ধরার ছিপ ফেলে এবং আমি ওঁর পাশে বসে পড়লাম আটা চার নিয়ে মাছ ধরতে প্রথমে তো ছিপে কোনো মাছই লাগছিলো না তখন আমি আশা ছেড়ে দিলাম আমি বললাম আমার দ্বারাই মাছ ধরা হবে না কিন্তু তখনই দেখলাম আমার ছিপে একটা ছোটো পুঁটি মাছ উঠেছে যখনই পুঁটি মাছটাকে দেখলাম তখনই মনে একটা আশা জাগলো হয়তো আবার এর থেকে কোনো বড়ো মাছ আমার ছিপে পড়তে পারে তখন আবার ছিপ ফেলতে তার থেকে আরেকটি বড়ো মাছ উঠলো যেহেতু আমি তো শহরের মানুষ কোনো মাছ তেমন ভালোভাবে চিনি না বাড়ির সকলে বলল এটা তেলাপিয়া তো সেই মাছটাকেও ধরে নিলাম তারপরে মাছ ধরার প্রতি আমার একটা আকর্ষণ এসে গেলো যখনই ছিপে একের পর এক নানা রকমের মাছ উঠতে লাগলো আমিও বসে মাছ ধরতে লাগলাম হঠাৎ দেখি একটা বড় মাছ আমার ছিপে লাগলো তখনই আমি ছিপটাকে আর টেনে তুলতে পারছিলাম না আমি এবং আমার শাশুড়ি মা দুজনে মিলে ছিপটাকে টেনে ধরে তুললাম এবং মাছটি উপরে তোলার পর আমি তো মাছ চিনতাম না তো আমি অবাক হয়ে গেলাম মাছটি দেখে কী মাছ বুঝতেই পারছি না বাড়ির সকলে বলল ওটা একটি কাতলা মাছ এবং ওই মাছটি তোলার পরে আমার মনে যে কী আনন্দ হচ্ছিল সে বলে বোঝানোর মতো নয় কারণ এই প্রথম আমি আমার জীবনে কোনো বড়ো মাছ ছিপে থেকে ধরে তুললাম বা চোখের সামনে আস্ত জ্যান্ত মাছকে দেখলাম এটাই ছিল আমার মাছ ধরার একটি অভিজ্ঞতা